পুরনো গান আর আজকের গানের মধ্যে পার্থক্য অনেকই আছে যেমন আগেকার বা পুরনো গানগুলো খুব সুন্দর হতো খুব সুন্দর সুরের হতো এবং খুব সুন্দরভাবে আলাদা এবং ব্যাস বা ব্যাস বেশি থাকতো না কিন্তু এখনকার গানে ব্যাচটা বেশি কিন্তু ঢিপ ঢিপ আওয়াজটাই বেশি হয় তাই এখনকার গানগুলো আমাকে বেশি পছন্দ লাগে না এবং ভালো লাগে না এবং এখনকার গানের স্পিডডা বেশি খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এখনকার গানটা খুব জোরেও হয় খুব সু একটা সুরও নাই এবং একটা কোনো তাল নেই যে একটা সুন্দর তাল থাকে গানের সাথে কী সুন্দর একটা বাজনা থাকে গানের সাথে বাজনাটা মানানসই থাকে কিন্তু সেই মানানসইটা এখনকার গানে পাওয়া যায় না খুবই অল্প গানে থাকে সেই জন্য আগেকারের গানগুলা আমাকে খুব ভালো লাগে এই জন্যই কারণ আগেকার গানে প্রতিটা গানে এরকম আওয়াজটা থাকে এবং খুব সুন্দর আওয়াজ গানের সাথে যে একটা সুন্দর আওয়াজ থাকে বা বাজনা থাকে সেই বাজনাটা গানের সাথে মানানসই থাকে তাই আগেকার গানগুলোই খুব সুন্দর এবং আপনি বেশি পছন্দ করেন আমি একটি গান আমি আগেকার গানগুলিকেই বেশি পছন্দ করি এখনকার গানকে পছন্দ করি না আগেকার গানগুলি খুব সুন্দরভাবে হতো এবং তার সাথে যে একটা তাল থাকতো বা হাতে ঢোল বাজানোর মত জিনিস থাকতো বা যে বাঁশির সুর থাকতো সে বাঁশির সুরটা খুব ভালো লাগতো এখনকার গানে বাঁশির সুর নেই বা এখনকারের গানটা খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় বা স্পিড হয়ে যায় এবং এখনকার গানে যারা গান করে তাদের গলার স্বরগুলো আগেকার গানের গানওয়ালাদের মতো সুর নয় আগেকার যারা সিঙ্গার ছিলো তাদের গানের স্বরগুলো খুব সুন্দর ছিলো এখনকারে তারা অত সুন্দরভাবে গান তৈরিও করতে পারে না বা বানাতেও পারে না এখনকারে যারা গান লিখে তারা খুব সুন্দরভাবে লিখতেও পারে না আগেকার দিনে খুব সুন্দরভাবে লিখতো